একটা সময় ছিল যখন এক শহর থেকে অন্য শহর বা শহরের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত বেশ কষ্টকর ছিল এতে বিভিন্ন পরিষেবা পেতে যেমন সময়সাপেক্ষ তেমন খরচসাপেক্ষও ছিল বর্তমান সময়ে বিভিন্ন সাশ্রয়ী মূল্যের পরিবহন ব্যবস্থা যেমন টোটো অটো রিকশা র্যাপিডো বাইক ইত্যাদি আসায় অতি সহজেই যেকোনো অলিতে গলিতে অনায়াসে চলে যাওয়া যায় এর যেমন ভালো দিক আছে তেমন খারাপ প্রভাবও আছে বিভিন্ন এলাকার বাস ট্যাক্সি পরিবহন আজ শঙ্কার মুখে পড়েছে উপরন্তু যুক্ত হয়েছে পেট্রো পণ্যের অগ্নিমূল্য একদিক থেকে কিছু মানুষের স্বাস্থ্য পরিষেবা শিক্ষা চাকরির সুযোগ পেতে যেমন বেশ সুবিধা হয়েছে অপরদিকে পুরাতন ব্যবহৃত যানবাহনগুলি আজ ধুঁকছে যাত্রীর অভাবে